স্থানীয় সরকারের যে কিছু উদ্যোগ পুরুলিয়া জেলার ওপরে প্রাপ্ত হয়েছে তা কিন্তু প্রথমত বলবো আমাদের যে পুরুলিয়া জেলায় যে জল সংকট বিষয়টি সেটি কিন্তু তেনারা বেশ তথ্য জোগাড় করে তার কিন্তু সমস্যাটির এখন কিছুটা হলেও সমাধান করেছেন তারা পুরুলিয়া জেলার মধ্যে পুরুলিয়া জেলাকে ঘিরে বেশ কিছুগুলি ড্যাম খনন করেছেন যা প্রয়োজনে সেখান থেকে জল সরবরাহ করে এছাড়া যে বাড়িতে বাড়িতে কল দেওয়ার ব্যবস্থাটা নিয়েছেন তা কিন্তু মানুষের বেশ উপকারেই লেগেছে এছাড়া ধরুন প্রত্যেকটি পাড়াতে যে লাইটের ব্যবস্থা করেছেন তাও কিন্তু বেশ সুবিধা হয়েছে আমাদের এই শহরের যে সব সাধারণ মানুষ আছে তাদের চলাফেরার ক্ষেত্রে এবং আগে যে পরিমাণে ইলেকট্রিসিটি কাটা হতো তা কিন্তু আগের তুলনায় অনেকটা কমে এসেছে যা কিন্তু মানুষের এখন অনেকটাই সুবিধা ভোগ্য করে তুলতে পেরেছে এছাড়া যদি সরকারি পরিষেবা বলেন তাতে কিন্তু আমি হাসপাতালের কথাটিও বলবো আগের তুলনায় হাসপাতালে কিন্তু এখন সুযোগ সুবিধার হার কিন্তু বাড়িয়ে দিয়েছে খাবারের হারও মানও বেশ ভালোই আর হাসপাতালে যেসব ওষুধ ইঞ্জেকশান দেওয়া হয় তা কিন্তু পুরোপুরি হাসপাতালই তার দায় নেন এবং যদি কোনো মানে বাড়তি কোনো কিছু থাকে তা হয়তো একটি দুটি তা কিন্তু বাইরে থেকে রুগির বাড়িতে কিনতে বলা হয় তাছাড়া কিন্তু বেশিভাগ জিনিসটাই কিন্তু হাসপাতাল দপ্তর আমাদেরকে দিয়ে থাকেন এছাড়া যদি বলেন বৃদ্ধি কী কী বৃদ্ধি ঘটেছে আমাদের যে পুরুলিয়ার যে পর্যটন কেন্দ্রগুলি তা কিন্তু আগের তুলনায় অনেক বেশি চমকপ্রদ হয়ে গেছে তা সেখানে মানুষ কিন্তু ব বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু আসছে তাতে কিন্তু পুরুলি পুরুলিয়ার যে অর্থনৈতিক দিক তা কিন্তু আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে এছাড়া যে সরকারি দপ্তরগুলি রয়েছে যেমন ব্লক ব্লক থেকে স্কুলের বাচ্চাদেরকে সাইকেল দেওয়া হচ্ছে জামাকাপড় দেওয়া হচ্ছে জুতো দেওয়া হচ্ছে বই খাতা তো দেওয়া হয়েই থাকে এই রকম সাধারণত যেসব সাধারণ জিনিসগুলো তা কিন্তু সরকার বেশ খতিয়ে দেখে সেই সমস্যাগুলির সমাধান করে মানুষকে অনেকটা সুবিধা করে তুলছে